বাংলা ভাষা আমি প্রথম আমার মায়ের কাছ থেকে শিখেছি আমার মা আমাকে হাতে ধরিয়ে লেখা পড়া সব শিখিয়েছে তারপরে আমি আমার শিক্ষকের কাছ থেকে হাতে খড়ি নিয়েছি আস্তে আস্তে ছোটো থেকে সবার মুখে শুনে শুনে মা ডাক মা ডেকেছি তারপর আমি বাংলা ভাষা ভালোভাবে শিখেছি আস্তে আস্তে এবং বাংলা ভাষা আমি খুব ভালোবাসি কারণ বাংলা আমার মাতৃভাষা তাই আমি বাংলা ভাষাকে খুব ভালোবাসি